থালা বাসন ধোওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা যেমন আমরা এখনই আমাদের আধুনিক যুগে আমরা থালা বাসন মাজি যেমন ভাবে তেমন ফার্স্টে আমরা জল দিয়ে ধুয়ে নিই তার পর যেমন আমাদের এখনকার নতুন আধুনিক যুগে নানা ধরনের স্কচ ব্রাইট উঠেছে সেগুলো স্কচ ব্রাইট বলে ওগুলো দিয়ে আমরা ওগুলো দিয়ে নানা ধরনের সাবান যেমন বাটি সাবান বা সাবানের গুঁড়ো এ সব দিয়ে মেজে নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিই জল থেকে জল দিয়ে ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিই কিন্তু আমাদের আগের যুগের মানে পুরনো যুগে পুরনো যুগে এটা হতো না পুরনো যুগে যেমন দিয়ে আমাদের ধান চাষ করি ধানের যে নাড়া বা বিচুলি সেগুলো দিয়েই আমাদের থালা বাসনগুলো মাজা হতো যাতে ততটা পরিষ্কারও হতো না এবং এই পরিষ্কার না হওয়ার ফলে আমাদের আগের যুগের মানুষদের অনেক অসুবিধা হতো এবং তাদের শরীরও যতটা খারাপ হয়ে যেত পেট খারাপ হয়ে যেত কিন্তু আমাদের এখনকার যেমন এই সব যেমন স্কচ ব্রাইট সাবান বাসন এই সব দিয়ে যদি না মাজলে আমাদের এখনও তো সে রকম পেট খারাপ হতে পারে কিন্তু আমাদের আধুনিক যুগে যেমন এ সব কিছু ছিল না যদি সেজন্য তারা করতে পারত না তারা নাড়া এই সব দিয়ে ব্যবহার করতে এবং তাদের মানে শরীর খারাপ হওয়াটার বেশি ভয় ছিল বা তাদের পেট খারাপ হওয়ার বেশি ভয় ছিল কিন্তু এখন আর সেটার ভয় নেই কারণ এখন মানুষ অনেকটা আধুনিক হয়ে গিয়েছে এখন মানুষ তাদের সাবান বা সাবানের গুঁড়ো এই সব দিয়েই তাদের থালা বাসন পরিষ্কার করে বা মাজে বা ধোয় তো আগের সময় বা আর এখন থালা বাসন ধোওয়ার প্রক্রিয়া অনেক ভালো আর এখন থালা বাসন ধুলেও থালা বাসনে অতটা মানে আর কেউ থালা বাসনে অতটা ইয়েটা বা কিছু থাকে না বা থালা বাসনে কিছু লেগে থাকে না বা থালা বাসন ধোওয়ার প্রক্রিয়া এই সব যেমন আগের সময় মানুষ অনেক যেমন এই সব থালা বাসন তাদের মানে আগের সময় মানুষ অনেকে থালা বাসন ছিল না মাটির থালা বাসন ছিল তারা মাটির থালা বাসন যেমন একবার মানে এ রকম খেয়েদেয়ে মাটির থালা বাসনটা ধুয়ে দিত তাদের মাজতেও তেমন হতো না বা তাদের মাজতে তারা মাজত না কিন্তু এখন তো আর সেই মাটির সময় আর এখন নেই এখন আমাদের এই আধুনিক যুগে এখন তার মাটির ব্যবহার কেউ করে না মাটির থালা বাসনের ব্যবহার কেউ করে না তাই আধুনিক যুগে আমাদের যখন স্টিল বা কাঁসা ইত্যাদি এই সব ব্যবহার হয় আর এই সব মানে তো আর ধুয়ে থেকে ধুয়ে ছেড়ে রেখে দেওয়া যায় না ধুয়ে সেটার গায়ে স্কচ ব্রাইট বা মাজন সেটাকে বলে মাজন মাজন দিয়ে মেজে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করতে হয় কিন্তু আগের সময় কী হতো আগের সময় যেমন মাটির থালা বাসন ব্যবহার হতো তারা মাটি দিয়ে মাটির মাটির থালা বাসন ব্যবহার হতো তারা কী করত হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিত আগে আগের সময় কিন্তু আমরা বলছি না যে আগের সময় ছিল কাঁসা ছিল কাঁসা তারা এ রকম নাড়া নাড়া এবং তাদের এই যে বললাম এ সব যেমন গোবর থেকে আগের সময় ঘুঁটে তৈরি হতো সেই ঘুঁটের বা ঘুঁটে দিয়ে রান্না করে সেই ঘুঁটের ছাই দিয়ে সেই থালা বাসনগুলো মাজত তো এখনকার সময় আর সে সবগুলো নেই এখনকার সময় যেমন এই স্কচ ব্রাইট বিভিন্ন ধরনের সাবান এই সব দিয়ে ব্যবহার করা ব্যবহার করে আর এখন যে আর এখন এই আধুনিক যুগে এই সব ব্যবহার করার কোনো প্রশ্ন এমনি ওঠে না আর এই আধুনিক যুগে কেউ এ সব ব্যবহার করবে না এই সব আর মাটির থালাবাসন তো কেউ ব্যবহার করবে না আর এই আধুনিক যুগে ব্যবহার করার ফলে আমাদের যেমন অনেকের বাড়ি অনেকের পেট খারাপ পড়ে সেগুলো হচ্ছে যে ভালো ভাবে না ধোওয়ার ফলে বা পরিষ্কার না করার ফলে পরিষ্কার না করার ফলে যেমন আধুনিক যুগে যেমন মাটির থালাবাসন তো নয় এখন তারা সেই মাটির থালা বাসন ব্যবহার তো আর কী করে না বা মাটির থালা বাসন ব্যবহার করবেও না আর এখনকার সময়ে এখনকার সময়ে যেমন স্টিল কাঁসা এই সব ব্যবহার করা হয় এই সব ব্যবহার করলে তো আর সেগুলোকে আর ধুয়ে রাখা যায় না এবং তা এ সব দিয়েই এখন বাসন দিয়ে যেমন মাজন যেটাকে মাজন বলে সেটা দিয়ে মেজে তার পরে সাবান সাবান দিয়ে ধুয়ে দু তিনবার করে ধুয়ে তার পরে সেটাকে ব্যবহার করতে হয় কিন্তু আগের সময় তো আর এ সব ছিল না আগের সময় যেমন মাটির থালা বাসন ছিল সেগুলো তো আর মাজন দিয়ে কেউ মাজত না সেগুলো যেমন ধুয়ে ছেড়ে রেখে দিয়ে দিত আর এই সব করলে তো আর এই আধুনিক যুগে এই সব করলে যেমন পেট খারাপ করতে পারে বা জীবাণু ছড়াতে পারে বা থালা বাসনের থেকে আর মানে যেটা খেলাম সেটা তো আর উঠবে না এই সব যেমন আগের সময় যেমন মাটি ছিল মাটি থেকে ও সব উঠে যেত যেমন ধুলে উঠে যেত বা হালকা হাত দিয়ে ডলে পুছে দিলে উঠে যেত কিন্তু এখন তো আর বাসন ওই ভাবে হাত দিয়ে হাত দিয়ে ধুলে তো আর সেটা উঠবে না এখন তো যেমন বিভিন্ন ধরনের মাজন টাজন এই সব বেরিয়েছে বা নানা ধরনের সাবান সাবানের গুঁড়ো এই সব বেরিয়েছে বা এই সব দিয়ে যেমন এখন আধুনিক যুগে এই সব দিয়ে যেমন পরিষ্কার করা হচ্ছে কিন্তু আগের সময় তো আর এ সব ছিল না আগের সময় যেমন এ সব যদি আগের সময় সব স্টিল টিল কেউ ব্যবহার করত না আগের সময় যেমন কাঁসা ছিল মাটি ছিল এই সব দিয়েই মানুষ খাওয়া দাওয়া করত বা এই সব দিয়ে তারা জল দিয়ে ধুয়ে ব্যাস এই সব করত